আমি ছোটোবেলা থেকে যেহেতু কাদা নিয়ে খেলতে ভালোবাসতাম তাই আমি আস্তে আস্তে মূর্তি বানানো শিখি এবং যখন একটু বড়ো হই তখন আমাদের বাড়ির পাশে একজন ঠাকুর বানাতো তার কাছ থেকে আমি শিখতাম যে কীভাবে বানাতে হয় কিন্তু আমার শিখতে প্রায় পাঁচ বছর সময় লেগে গেছিলো সেখানে আমি শিখলাম যে বড়ো ঠাকুরের মূর্তি কীভাবে তৈরি করতে হয় বড়ো মূর্তি ঠাকুরের হোক বা যে কোন মূর্তি সেটা কীভাবে তৈরি করা হয় যেমন ঠাকুরেরটা দেখেছি প্রথমে খড়টাকে বাঁধে বেঁধে সুন্দর করে একটা ঠাকুরের মূর্তির মতো বানায় সেটার উপরে কাদা দিয়ে কাদাটা সুন্দর করে আগে লেপতে হয় লেপে তারপরে সেটাকে রং করে সুন্দর করে মূর্তি বানায় এবং আমার প্রেরণা ছিল যে আমার পাশের বাড়ি যারা করতো কাজ ঠাকুরের বানানোর কাজ তো তারা এত সুন্দর মূর্তি স্থাপন করত আমার দেখেই খুব ভালো লাগত এবং আমি সেই দেখে আমি শেখার চেষ্টা করি এবং তার মধ্যে আমার অনেক চ্যালেঞ্জেরও সম্মুখীন হতে হয়েছে যখন আমি নিজে চেষ্টা করি জিনিসটা করার তো আমি একা সেটা করতে পারি নি আমাকে ওই পাশের বাড়ির কাকুর হেল্প নিতে হয়েছিলো সাহায্য নিতে হয়েছিলো তো আমাকে আমি সাহায্য নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম আমার হয়তো ভালো হয় নি প্রথমে তারপরে আমি আবার চেষ্টা করলাম সেটা ঠিকঠাক হয়ে গিয়েছিলো তারপরে তো এই অভিজ্ঞতাটা আমার কাছে খুবই একটা মূল্যবান অভিজ্ঞতা